হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ তো দাদা আমি বলছি আমার প্রায় বাসই এখন খালি আছে অনেকই সিট খালি পাবেন আপনি তো আমার একটু প্রাইসটা হচ্ছে বেশি কারণ আমারটা একটু এ সি দেওয়া বাস তো টুরিস্ট বাস ভলভো ঠিক আছে ঠিক আছে তো আমি আপনার ওখানে দাঁড়াব সোজা এখান থেকে ছাড়ব বিকেল সাড়ে পাঁচটায় বাসটা ঠিক আছে আর আমি দাঁড়াব আপনার নন্দন কাননে যেখানে হচ্ছে চিড়িয়াখানাটা নন্দন কানন ঠিক আছে ওখানে মিনিমাম আমি আপনার তিন ঘণ্টার জন্য দাঁড়াব ওখানে আপনার খাওয়া দাওয়া হবে বা আপনি যাই করেন ওখানে আমি তিন ঘণ্টার জন্য দাঁড়াব আর আমার হচ্ছে দশ হাজার টাকা পাঁচ জনে যাবেন দু হাজার টাকা করে টিকিট লাগবে পাঁচ জনার সেটা দেখুন আমি ওটা সন্ধ্যে সাড়ে সাতটার সময় ছাড়ব সন্ধ্যে সাড়ে সাতটার সময় ছাড়ব প্রায় চব্বিশ ঘণ্টা দু দিন পুরী পুরুলিয়া থেকে পুরী যেতে আপনার চব্বিশ ঘণ্টা লাগবে আর পুরী থেকেও আপনার পুরুলিয়া আসতে চব্বিশ ঘণ্টাই লাগবে সেই সন্ধ্যেবেলায় ছাড়ব আর পরের দিন আপনি সন্ধ্যেবেলায় বাড়িতে পৌঁছে যাবেন হ্যাঁ হ্যাঁ সামনা সামনি পাবেন একদম জানালার ধারে পাবেন কোনো সমস্যা নেই না না না না আমার কুড়িটা সিট ফাঁকা আছে বাসে আপনারা যেদিকে খুশি বসতে পারেন ঠিক আছে দাদা ঠিক আছে দাঁড়িয়ে আসবেন না আমার বাসে ঠিক আছে আমার বাকি প্যাসেঞ্জারগুলোর প্রবলেম হবে হ্যাঁ আগামী সোমবারে আমি বাসটা ছাড়ছি বিকেল সাড়ে পাঁচটার সময় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ